আমি বাড়ির উঠানে একটি বাগান করেছি ছোট্ট করে এই বাগানে বিভিন্ন রকম ফুলের গাছ সবজি গাছ যেগুলো নিত্যদিনের প্রয়োজন এই গাছগুলো এগুলো আমরা ছোটো করে করেছি উঠানের মধ্যেই আবার বাইরে আর কোনো নাইক বাগান খুবই সুন্দর এবং ফুল তারশোভা বাইরের লোক এসে বলবে বাহ্ আপনার বাগানটা তো খুব সুন্দর কিন্তু বিরাট বড়ো বাগান নয় ছোট্ট করে করেছি যা সৌন্দর্য্য হয় মানুষের মনে তার প্রভাব পরে এভাবেই আমি একটি ছোট্ট বাগানের পরিচর্যা করি এবং সকালে উঠে সকাল বিকেল একে জল দেওয়া এর গড়া পরিষ্কার করা এবং এর পরিচর্যা করা এটা আমার নিত্যদিনের কাজ এবং সবদিনই সকালে উঠে একটু পরিচর্যা করে কাজ নিজের শারীরিকচর্চা সেরে বাগানের চর্চা আমি করি